ভ্রমণকারী হিসাবে দূরে ভ্রমণ করতে গেলে অনেকগুলো জিনিস সবসময়ের জন্য মাথায় রাখতে হয় সেটাকে ধরুন আমি কোনও বিশ্রামাগারে গেলাম সেটা হয়তো আমার ঘরের মতো হবে না সেটা কিন্তু সেখানকার মতো আমাকে মানিয়ে নিতে হবে তাছাড়া দূরে কোথাও ভ্রমণে গেলে সবসময় একটা জিনিস আমরা মাথায় রাখি বা রাখার প্রয়োজন একান্তই সেটা হচ্ছে শরীর খারাপ হোক আর না হোক আমাকে কিছু মেডিসিন সাথে করে নিয়ে যেতে হবে কারণ ভিন্ন জায়গায় সেখানকার আবহাওয়ার সাথে আমার শরীরের মিলমিশ নাও হতে পারে তখন আমার কিছু মেডিসিনের প্রয়োজনীয়তা হলেও হতে পারে ঠিক আছে সেই মেডিসিনগুলো আমরা সাথে নিয়ে সেই জন্য সবসময় বেরোই তাছাড়া খাবার দাবার যতটা সুস্থ স্বাভাবিক খাবার দাবার খাওয়া যায় যতটা রিচ খাবার বাদ দিয়ে খাওয়া যায় ততই কিন্তু নিজের শরীর কিন্তু সুস্থ রাখা যাবে এই সমস্ত কিছু যদি আমি মেনে চলি তাহলে কিন্তু আমার শরীর বা দূরে ভ্রমণের কোনও জায়গায় কোনও পরিবেশের কোনো বিঘ্ন ঘটবে না এটুকু আমাদের মাথায় রাখতে হয়